হ্যালো হ্যালো ইছামতী হোটেল

আপনি কি ইছা আপনি কি ইছামতী হোটেল থেকে বলছেন আপনার হোটেলে পাঁচ হ্যাঁ আপনার হোটেলে পাঁচ দিনের জন্য ভাড়া নেব দিতে পারবেন আমি পাঁচ দিনের জন্য নেব মিটিংয়ের জন্য আপনার হোটেলে কোনো নিয়ম আছে আচ্ছা ঠিক আছে আমি পাঁচ দিনের জন্য ভাড়া নেব কোনো যেন ডিসটার্ব না হয় ঘরগুলো যেন একটু পরিষ্কার থাকে রুমগুলো আমি পাঁচ দিনের জন্য ভাড়া নেব মিটিংয়ের জন্য আর